দেখো পশ্চিমবঙ্গের প্রধান সাংস্কৃতিক অনুষ্ঠান বা উৎসবের কথা যদি বলেই থাকো ঠিক আছে আমি আমি মনে করি উৎসবের সঙ্গে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানটা যুক্ত কেননা যেখানে যেখানে উৎসব হয় সেই উৎসবের সঙ্গেই সাংস্কৃতিক অনুষ্ঠানটা হয় দেখো উৎসবে আসছি আমি যেহেতু হিন্দু আমি হিন্দুদের কথাই বলছি হিন্দুদের উৎসবগুলির মধ্যে কি কি হয় বড়ো বড়ো উৎসব দুর্গাপূজা দীপাবলি রথযাত্রা নববর্ষ এগুলো কিন্তু হিন্দুদের খুব গুরুত্বপূর্ণ উৎসব এছাড়াও বিভিন্ন দেশে বিভিন্ন উৎসব আছে আর সেই উৎসব গুলির সঙ্গেই কিন্তু অনুষ্ঠানগুলো জড়িত কি কি না যেখানে যেখানে উৎসব হয় সেখানে সেখানে আপনি দেখবেন লক্ষ্য করে নিত্যের প্রতিযোগিতা হয় গানের প্রতিযোগিতা হয় অঙ্কণ প্রতিযোগিতা হয় কিছু কিছু গ্রামবাংলায় দেখতে পাবেন নাটক হয় যাত্রা হয় গাজন হয় তরজা হয় বাউল গান হয় ঠিক আছে এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে দেখবেন বড়ো বড়ো মেলা বসে যেমন আমাদের খুব নামকরা হলো বইমেলা গঙ্গাসাগর মেলা কৃষি মেলা এই মেলাগুলো পৌষ মেলা এগুলি হয়ে থাকে এই উৎসবগুলির সঙ্গে কিন্তু আবার বিভিন্ন জায়গায় খেলার প্রতিযোগিতা হয় সেই খেলাগুলো কি কি হতে পারে ক্রিকেট হতে পারে ফুটবল হতে পারে আবার কী হতে পারে না বিভিন্ন ধরনের স্পোর্সের কম্পিটিশান বা প্রতিযোগিতা হতে পারে এবার আমাদের হিন্দু থেকে বেরিয়ে যদি আমি মুসলিমদের কথা বলি তাহলে মুসলিমদের বড়ো উৎসব কি ঈদ ঈদল ফেতল তাছাড়া কী আছে মহরম আছে এদের একটা বড়ো উৎসব যদি খ্রিস্টানদের কথায় যাই খ্রিস্টানদের বড়ো উৎসব সেটা কি হচ্ছে যীশু খ্রীষ্টের জন্মদিন পালন করে কি হচ্ছে খ্রিস্টমাস এরকমভাবে কী বলুন তো বিভিন্ন ধরনের জাতি ধর্ম নির্বিশেষে তারা নিজ নিজ উৎসবটা পালন করে থাকে